হ্যাঁ হ্যালো আচ্ছা আপনি কে বলছেন হ্যাঁ প্রতিমা মাহাতো আমি আপনার অফিসের ম্যাডাম বলছি আচ্ছা আপনি তো নতুন জয়েন করেছেন আমাদের অফিসে নতুন এসেছেন তো ওই জন্য আমি জানাতে চাই যে আমাদের অফিসে কাজ করতে গেলে কেমন হতে হবে কী কী উদ্দেশ্য থাকতে হবে সে বিষয়ে আমি আপনাকে জানানোর জন্যই ফোন করেছিলাম আমাদের অফিসে কাজ করতে গেলে যারা কাজ করে তারা কিন্তু খুব মানে কুঁড়ে হয় না বা একটু ভালোভাবে কাজ করে সবসময় মানে আপনাকে সজাগ থাকতে হবে যাতে আপনাকে যখনই কোনো কাজ দিই যাতে আপনি সেটা ঠিকঠাক করতে পারেন হ্যাঁ আর যেহেতু আমাদের অফিসের একটা মানে নাম ডাক আছে তো আমি চাই না যে আমাদের নাম ডাকটা কোনোভাবে নষ্ট হোক আর আমাদের অফিসে কোনো যারা আছে তাদের সাথে যেন খারাপ ব্যবহারটা না হয় এটা দেখবেন সবার সাথে যেন ভালো ব্যবহার হয় ঠিক আছে আর আমাদের অফিসে মানে কোনো কাজ আমি যদি কাউকে দিই ঠিক আছে সে কিন্তু কোনো কথা বললে যে আমি আজকে এই কারণে পারিনি কালকে এই কারণে পারিনি এটা কিন্তু চলবে না এটা কিন্তু একদম আমি বারণ করে দিয়েছি সবাইকে এইটা আপনাকেও বলছি হ্যাঁ আর যেহেতু আপনি এখন মানে আমাদের অফিসে কাজ করছেন সুতরাং কিন্তু এখানে কিন্তু ছুটি কিন্তু খুব একটা পাওয়া যায় না সরকারি ছুটিগুলো হয়তো পাওয়া যায় কিন্তু আপনি যখন তখন যদি আমাকে বলেন যে ম্যাডাম আমার ছুটি চাই সেটা কিন্তু আমি দিতে পারব না যেহেতু আপনি নতুন যখন পুরনো হবেন তখন আমি ভেবে চিন্তে দেখতে পারি যে আপনাকে ছুটি দেবো কি আপনার কাজের উপর সেটা নির্ভর করবে ঠিক আছে হ্যাঁ খুব প্রয়োজন হলে অবশ্যই ছুটি পাবেন কিন্তু যদি বিনা কারণে আপনি মিথ্যে কথা বলে ছুটি নেন সেটা কিন্তু হবে না আপনাকে কিন্তু কাজটা আমাদের মন দিয়ে তুলে দিতে হবে কোনো কথা বললে বা কোনো ছুতো দিলে কিন্তু সেটা চলবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি সব বুঝে গেলেন আমাদের অফিসের ব্যাপারটা আপনি এবারে মন দিয়ে একদম কাজটা মন দিয়ে করবেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে ধন্যবাদ তাহলে আপনি কাল থেকে অফিসে চলে আসবেন ঠিক আছে দশটা একদম আমাদের কিন্তু সময়টাও দেখতে হয় সুতরাং আপনি দশটার মধ্যেই চলে আসার চেষ্টা করবেন